না আমার প্রথাগতভাবে কোনো স্কুল বা কলেজে অঙ্কন শেখা হয়নি কিন্তু আমার পাড়ার একটি দাদা তিনি আমার গুরু যিনি আমাকে এই অঙ্কনের ক্ষেত্রে আমাকে পথ প্রদর্শন করেছেন তার কাছেই আমার আঁকা শেখা এবং বর্তমানে আমি নিজে আমার ছাত্রছাত্রীদের অঙ্কন শেখাই আমার অঙ্কনের ক্ষেত্রে যে সমস্ত প্ল্যানস বা লক্ষ্যগুলি ছিলো তার বেশিরভাগই আমি অর্জন করতে পেরেছি এবং আমি ভবিষ্যতে প্রফেশনাল বা পেশাগতভাবে একজন অঙ্কন শিল্পী হবো সেটিও যতো শীঘ্রই সম্ভব তা অর্জন করতে চাই এছাড়াও বর্তমানে শিল্পীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন স্কুল কলেজের কোর্স রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিশ্বভারতীতে বা শান্তিনিকেতনে শিক্ষা অর্জন করা বা অঙ্কনের কোর্স করা